হ্যাঁ কৃষকদের আমাদের আত্মহত্যা থেকে অবশ্যই বাঁচাতে পারি একটাই কারণ কৃষকেরই সরকারের কাছে আমাদের একটাই নিবেদন কৃষকরা এই যে ধানে বলো তারপরে ভুট্টা লাগাচ্ছে বেগুন শাক সবজি বিভিন্ন রকমের সব চাষিবাসী মানুষ যারা বাড়িতে আছে তারা সব জমিতে চাষ করছে ফসল ফলালে ওই ফসল ফলালে বা মার্কেটে বিক্রি করলে তবে তো তারা সংসারে টাকাপয়সা সব নিয়ে আসতে পারবে তাদের ফ্যামিলিকে দিতে পারবে বউ বাচ্চা আত্মীয় স্বজন তারা সুখে সংসার করতে পারবে এটাই তবেই তো সে প্রকৃত কৃষক অর্থ উপার্জন করে যে আনতে পারবে তাই না তো এখন কি দেখা যাচ্ছে কৃষকের কীটনাশক নেই কৃষকের সার যে দেওয়া হবে একটু বেগুনে পোকা লেগে গেলে যে পোকা মারা ওষুধ সেটাও তো কিনতে হবে পয়সা দিয়ে বাজারে সেটা কিনে না দিলে বেগুনে কি করে পোকা মরবে তাহলে এবারে সেটাও নিতে হবে বাজারে যেয়ে তো সেটা কিনতে যেয়ে দেখা যাচ্ছে কৃষকের সেই ফলনটাই সেভাবে উঠছে না বেগুনটা যে লাগালো ওষুধটা যে কিনবে সেটাও সেভাবে টাকাটা তার কাছে নেই সেই কারণে এবার কি হচ্ছে প্রত্যেকটা কৃষক এক একটা কৃষক কি হচ্ছে আত্মহত্যা করে ফেলছে বাড়িতে এসে পয়সাকড়ি দিতে পারছে না তাদের বাড়িতে সংসার ঠিকভাবে চলছে না কীভাবে লোকের কাছে টাকাপয়সা হয়তো কারো কাছে দেওয়া রয়ে গেছে তাদের কাছে টাকাপয়সাগুলো শোধ করতে পারছে না দেখা যাচ্ছে এবারে সেই কৃষক কি করছে না আত্মহত্যা করে ফেলছে তো আমরা যদি একটু সরকারের কাছে একটু আবেদন নিবেদন করতে পারি যে সবাই মিলে একটু সহযোগিতা করে একটু কৃষকদের হাতে একটু পয়সা তুলে দেওয়া সরকারের কাছে একটুই নিবেদন তাহলে এইভাবে প্রতিটা কৃষক এক একটা বাড়িতে দেখা যাচ্ছে ফ্যামিলিতে এভাবে প্রতিটা কৃষককে আত্মহত্যা করতে হচ্ছে না তারা অন্তত ফসল ফলিয়ে বাড়িতে ফসল আরেকটা ফসল ফলাতে পারবে ফসল মাঠে ফলছে আবার বাড়িতে এসেও বউ বাচ্চা আত্মীয় স্বজন সবার মুখে খুশি ফোটাতে পারবে সেটাও একটা নতুন ফসল তো সরকারের কাছে একটাই নিবেদন তারা যদি একটু টাকাপয়সা একটু দিয়ে কৃষকদের হাতে একটু সাহায্য করে প্রতিটা কৃষকদের হাতে তাহলে তারা ঠিকমতো ভাবে পরিষেবাটা করতে পারবে এটাই